আমার প্রিয় অর্ডারের মধ্যে আমি যেগুলো বেশি পছন্দ করি বিরিয়ানি চিলি চিকেন রুটি তড়কা আমি আমার কাছের রেস্তোরাঁ মিমি এখান থেকে এই খাবারগুলো প্রায়ই অর্ডার করি তো ওখানের রেস্তোরাঁর মালিকও জানেন যে আমি এই খাবারগুলো খেতে পছন্দ করি তো ওনাকে যখন ফোন করি তখনই উনি বুঝতে পারেন যে আমি খাবার অর্ডার করার জন্য ফোন করেছি তো সেইখানে মালিককে ফোন করে আমি জিজ্ঞাসা করি যে আমার প্রিয় খাবার বিরিয়ানি রুটি তড়কা আর হচ্ছে চিকেন কষা আছে কি না তো উনি হচ্ছে খাবারগুলো থাকলে বলেন হ্যাঁ না থাকলে না বলে দেন যদি খাবার থাকে আমার পছন্দের খাবার আমি সেগুলো অর্ডার করি এবং এছাড়াও আমার হচ্ছে যে চাওমিন এগ রোল খেতে খুব পছন্দ সেজন্য আমি সন্ধ্যার দিকে সেই খাবারগুলো নিয়ে আসি খাই